আমার কাছাকাছি বা গ্রামে একটি ভজনদল আছে তারা সব মন্দিরে জড়ো হয় এবং তারা বিভিন্ন ভজনসঙ্গীত করে থাকেন যেমন কীর্তন আরও বিভিন্ন ধরনের সঙ্গীত তারা গেয়ে থাকেন এবং যে যে যন্ত্র ব্যবহার করে থাকেন সেগুলি হল খোল করোতাল হারমোনিয়াম এবং আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে তারা এই সঙ্গীত চালনা করেন